হ্যাঁ বলছি বলছি হারাধন আমি যে তোমাকে আগের সপ্তাহে ওই একটা গুগল সালওয়ারের প্রোজেক্ট দিয়েছিলাম না হ্যাঁ কিন্তু আমি তো দেখলাম প্রোজেক্টটায় সেরকমভাবে কোনো কিছুই কাজ হয়নি আমি তো তোমাকে প্রোজেক্টের ফ্রন্ট এন্ডে যে রকম যা কাজ করতে বলেছিলাম তুমি তো দেখলাম সে রকমের কোনো কিছুই করোনি সব তো দেখলাম গণ্ডগোল করে দিয়েছ প্রোজেক্টটাতে আমি তো সেরকম কিছুই দেখতে পাচ্ছি না আমি তোমাকে ফ্রন্ট এন্ডে লাগানোর জন্য কয়েকটা ছবিও সিলেক্ট করে দিয়েছিলাম এবং কোথায় কী দেওয়া হবে লোকেশান আরও অনেক যে কাজগুলো বলেছিলাম সেগুলো তো তুমি কিছুই করোনি দেখলাম তো ফ্রন্ট এন্ডের যে ছবিগুলো দিয়েছিলাম সেগুলোর তো দেখলাম প্রায় একটাও নেই যাকে বলে মানে সবগুলোই তুমি তোমার নিজের মতো লাগিয়েছ না কোথা থেকে লাগিয়েছ আমি বুঝতে পারছি না আমি বলছি আদৌ তুমি দেখো ওপেন হচ্ছিল না ঠিক আছে তো তুমি তো আমাকে একবার কল করতে পারতে বা আমাকে একটা টেক্সটও করে রাখতে পারতে যে স্যার এরকম ব্যাপার তো তা বলে তুমি যা হোক লাগিয়ে দেবে এগুলো কি ঠিকঠাক হচ্ছে বলো তো আমি তো কিছুই বুঝতে পারছি না মানে আমি বলছি আদৌ তুমি ঠিকঠাক কাজ করছ তো না কী মানে কী আমি তো কিছুই বুঝতে পারছি না ব্যাপারটা হ্যাঁ বলছি সেটা না হয় ঠিক আছে আর ব্যাক এন্ডের তো তুমি দেখলাম কোনো রকম কোনো কাজই তুমি শুরুই করোনি এখনও আমি বলছি তাহলে প্রোজেক্টটা কবে আমরা মানে মার্কেটে আনব আমি তো সেটাই বুঝতে পারছি না না আমি তো সেই সব শুনব না তুমি তো তোমার গ্রুপের সাথে কাজ করছ না তুমি তাদেরকে হ্যান্ডল করার দায়িত্ব তোমার তুমি তাদেরকে নিয়ে কীভাবে কাজ করবে সেটা তো আমি দেখতে যাব না তুমি ঠিকঠাকভাবে কাজ করো এবং আমার কী বলব আর দু তিন দিনের মধ্যে আমি চাই আমার এই প্রোজেক্টটা কমপ্লিট যাতে হয়ে যায় বুঝলে ঠিক আছে ওই এক সপ্তাহ মানে এক সপ্তাহই ঠিক আছে আমি রাখছি আজকে ঠিক আছে